আমি আমার সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা প্রায় একটা জিনিসকে মনে করি যেটা মনের শক্তি কারণ এই মনোশক্তি বা মনোপ্রবণতা না থাকলে কোনো ধরনেরই কাজ করা সম্ভব নয় কারণ এই মন থেকেই আমাদের সমস্ত শক্তি আসে নিজেদের করার ইচ্ছা জাগে বা যে কোনো কাজ করতে যাই এটা আমাদের নিজেদের মাথার মধ্যে আসে কিন্তু সেটা মনোশক্তি বা মনোযোগ দিয়ে না কাজ করলে এই কাজটা পুরোপুরি সম্পন্ন করা যায় না এবং দুর্বলতা ওইটাই কারণ আমরা যদি কোনো কাজ যদি মনে করি যে এইটা আমরা করব ঠিক সিদ্ধান্ত নিই তাহলে ওটা করা সম্ভব কিন্তু যদি আমরা সিদ্ধান্ত নিই হ্যাঁ করব কিন্তু ওইটা পরে পরে যে হ্যাঁ এখন নয় পরে করব তো এইটাই আমাদের দুর্বলতা তার কারণ হল যে আমরা যে কোনো কাজই যদি আমরা মনোযোগ দিয়ে করি তাহলে সম্পন্ন হবে কিন্তু সেটা যদি মনোযোগ দিয়ে না করি তাহলে এটা সম্পন্ন করা কখনোই সম্ভব নয়